ঠিক আছে দাম কতো ঠিক আছে এটার মধ্যে তো এ এর দাম কতো হবে লাস্ট দাম কতো হবে দশ টাকা কম হয় না একটু অন্য অন্য দোকানে তো দাম তো একটু কম টম বলছে ঠিক তো ঠিক আছে আমি একটু অন্য অন্য দোকান দে ঠিক আছে আমি একটু পরে আসছি আসছি